পশুপালনের সাথে আমার সেরকম কিছু ধারণা নিয়ে যেটুকু ধারণা আছে সেটুকু বলছি আগেকার রাজারা যেমন জঙ্গলে গিয়ে হরিণ বা অন্য বন্য প্রাণী শিকার করতো এখন সেসবগুলো উঠে গেছে আইন হওয়া থেকে এখন আইন ক্ষেত্রে এখন পশু বা পাখি শিকার করলে তার জেল বা এক অনেক রকম আইন হয়েছে সেসবগুলো হচ্ছে আর এইসব তথ্যগুলো আমি পাই বই থেকে বা ইউটিউব থেকে এর থেকেই আমি এইটুকুনি জানি এখন পশু বা পশু মারা মারলে আইন হচ্ছে